হ্যালো হ্যাঁ বলছি যে আপনি বাস চালান তো তা আপনি কনটাক্টার তো হ্যাঁ হঠাৎ এতো টিকিটের দাম বাড়ালে কী হবে আমিও বাড়াবো আমিও বাড়াবো আমি বাস চালাছি তো আমি বাড়াবো না আমার না তেলের দাম না উঠলে তো আমি কি করবো আমার তো ওর থেকে আমি বাস চালাচ্ছি মানে আমার বাড়াতেই হবে বা না বাড়ালে আমিও তো আমারটা রোজ আছে আমি তো সেইভাবে করতে হবে হুম ঠিক আছে আচ্ছা

ঠিক আছে আমিও তালি আমার দাদা তো আপনার গাড়ি চালায় সারা দিন ধরে আমাদের এতেই তো সব কিছু রোজগার মানে সারা দিন আমাদের এই গাড়ির ওপরে সব কিছু এতেই আমাদের সংসার ধর্ম বা এতে বাচ্চা কাচ্চার পড়াশোনা শেখাতে হয় লেখাপড়া শেখাতে হয় আমাদের সংসারে খরচা আছে বা বাড়িতে আরো বিভিন্ন রকমের খরচাপাতি আছে সেগুলো তো আমাদের চালাতে হবে তা ওই তার কারণে আমরা দাম বাড়িয়ে বাড়িয়ে আসছি হ্যাঁ

আচ্ছা আমরা তো সারা দিন এই বসে বসে অনেক গাড়ি চালানো ছাড়া আর কোনো তো ইনকামের কোনো রাস্তা নেই এটাই তো আমাদের হ্যাঁ এটাই তো আমাদের এই কারণে বা না আমরা বাড়ালে তো আমরা কী করবো এই সারা দিন আমাদের রোজের সারা দিন তো এই গাড়ি বসে বসেই ইনকাম এতেই আমাদের সংসার ধর্ম পড়াশোনা সব কিছু এর ওপরে নির্ভর করছে তাই এই জন্যেই আমরা দাম বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে রেখে দিচ্ছি